হ্যাঁ বলছি আপনার মোবাইল থেকে ফোন এসেছিলো কিছু দরকারের জন্য ফোন করেছিলেন না কি হ্যাঁ

তা আপনাদের কোথায় কোথায় নিয়ে যাওয়া হয় এজেন্সি থেকে হ্যাঁ আমি এই সুন্দরবন টাইপের কিছু সামনা সামনি কোথাও বেড়াতে যাওয়ার জন্য বলছিলাম আমার স্ত্রী বলছিলেন আর কি আমরা দুজনে যাবো আর সামনা সামনি কোথাও কম দামের কম খরচের মধ্যে হবে হ্যাঁ এই ট্যুরটা ক কতো দিনের মধ্যে হবে কতো দিন কবে বেরোচ্ছেন

আচ্ছা আর সুন্দরবন যাওয়ার ক্ষেত্রে আমার খরচা কীরকম কী হতে পারে

আচ্ছা না সেরকম টাকাটা যদিও ঠিকই লাগছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে আগে কি ও কি যেতে চায় না কি সেটা কনফার্ম করতে হবে তারপরে আমি বেরোতে পারবো আচ্ছা আর সুন্দরবনে গিয়ে কোনো পশুর পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে এখন বর্তমানে গেলে আচ্ছা আর কদিনের বললেন ট্যুরটা রাত্রিবেলা কোথায় থাকার থাকার কোনো ব্যবস্থা আছে আপনাদের ট্যুর আপনাদের ট্যুরিজম থেকে কোনো হোটেলের ব্যবস্থা করে দেওয়া আছে কি খাওয়া দাওয়া বলতে কী ধরনের ব্যবস্থা সকালে কি টিফিন টিফিন আর সবকিছু ব্যবস্থা তো হবে না কি

আচ্ছা আর আমার একটা কথা জানার ছিলো যেহেতু ধরুন আমি আপনার চার তারিখে টিকিটটা বুক করলাম কিন্তু কোনো কারণবশত আমরা অফিসের ধরুন ছুটি না পে পেলাম না অথবা অন্য কাজ পরে গেলো আমার সেক্ষেত্রে যদি আমি টিকিটটা ক্যানসেল করি সে ক্ষেত্রে আমার টাকা কি রিফান্ড হবে এটা আগে জানতে চাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারলাম তাহলে আমি আমার স্ত্রীর সাথে কথা বলি বাকিটা আপনাকে পরে জানাচ্ছি না কি